কাছাকাছি একটি শিল্প সরবরাহের দোকান আছে যার নাম ভারতী স্টেশনারি সেই দোকানে যে উপকরণগুলি বিক্রি হয় না সেইগুলি হল খাতা পেন বিভিন্ন ধরনের রং আঠা পেনসিল বোর্ড রবার বিদ্যালয় প্রকল্পের উপকরণ এই ধরনের নানা জিনিস থাকার সত্ত্বেও দোকানে খুব একটা বিক্রি হয় না আমার প্রিয় শিল্প হচ্ছে চিত্র অঙ্কন চিত্র অঙ্কনের জন্য বিভিন্ন রকমের উপকরণ প্রয়োজন যেমন বিভিন্ন ধরনের পেনসিল রবার বিভিন্ন ধরনের রং ছবি আঁকার খাতা স্কেল ইত্যাদি ইত্যাদি এইসব উপকরণ দিয়ে একটি চিত্র ভালোভাবে সম্পূর্ণ করা যায়